আমার প্রিয় বই হলো শার্লক হোমস অমনিবাশ এই বইটি আমার এইজন্য ভালো লাগে কারণ এই বইটি সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের উপর নির্ভর আর আমার নিজের গোয়েন্দাগিরি খুব পছন্দের একটা বিষয় সেইজন্য এই বইটি আমার খুব প্রিয় এই বইটি রহস্যে ভো ভর্তি আর আমার প্রিয় সিনেমা হলো কর্ণ সুবেরো গুপ্তধন কারণ এই সিনেমাটি সম্পূর্ণ রোমাঞ্চকর আর রহস্যময় সেইজন্য এই সিনেমাটি আমার খুব প্রিয়